হ্যালো হ্যাঁ কে হ্যাঁ বলো বই না না ওভাবে তো বই দেওয়া যাবে না আগেও অনেক বই নিয়ে গিয়েছিলে হ্যাঁ বই টইয়ের কোনো যত্ন নেই বই ছেঁড়ে ছেঁড়া ছিল সব রাফ ইউজ হচ্ছিল অনেক না না না প্রিন্সিপ্যাল স্যার এর কাছ থেকে আপনি নিয়ে আসুন কথা বলে তাহলেই আমি দিতে পারব তার আগে আমি দিতে পারব না হ্যাঁ প্রিন্সিপ্যাল স্যারকে বলতে হবে প্রিন্সিপ্যাল স্যার মানা করেছে আমাকে না না না আমি পারব না পারব না আমি না না না আমার চাকরি চলে যাবে তো আগেও অনেক বই নিয়ে গিয়েছিলে বইয়ের কোনো যত্ন ছিল না বই ছেঁড়া ছিল বইয়ের পেজ মিসিং ছিল অনেক না না হয়েছে আপনি যান প্রিন্সিপ্যাল স্যারের কাছ থেকে নিয়ে আসুন অনুমতি নিয়ে আসুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ অ্যাপ্লিকেশন গিয়ে নিয়ে আসতে হবে প্রিন্সিপ্যাল স্যারের না না আমি কিছু করতে পারব না হ্যাঁ প্রকল্পের বই লাইব্রেরিতে পাওয়া যাবে কিন্তু আমি এমনি দিতে পারব না ওই পনেরো দিনের বেশি দেওয়া যায় না তো প্রিন্সিপ্যাল স্যারের কাছ থেকে তুমি অনুমতি নিয়ে আসলে আমি দিয়ে দিতে পারব তোমাকে